হ্যালো আমি চন্দ্রকোণা টাউন থেকে বলছি এটা কি স্থানীয় সংবাদপত্র সংস্থা আচ্ছা আমার একটা আবেদন ছিল আপনাদের কাছে অনেকদিন থেকেই আমি এটা নিয়ে অনেকের সঙ্গেই আলোচনা করেছি বা ভেবেছি অনেককেই বলতে বলেছিলাম কেউ সেরকমতো এগোচ্ছেনা তাই আমি ফোনটা করলাম আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের সংবাদপত্রে শিশুদের জন্য বাচ্চাদের জন্য একটা বিভাগ চালু করুন একটা বিভাগ থাকুক আপনাদের সংবাদপত্রে তাহলে আমরা খুব উপকৃত হই

হ্যাঁ হ্যাঁ যেমন দেখুন না ছবিছড়া থাকল একটু ছোট্ট ছোট্ট মজার গল্প এটা একটা বাচ্চারা ওই তাহলে কী আমার মনে হয় বাচ্চাদের যে সংবাদপত্র পড়ার নেশা সেটা তাদের জাগ্রত হবে যে সংবাদপত্রটা তাদের প্রত্যেক দিন খোলার মত তাদের একটা মন মন তৈরি হবে নাহলে ওদের তো একটা অভ্যাস করতে হবে যে সংবাদপত্র নিলে একটু বাড়িতে সংবাদপত্র এলে পড়ব হ্যাঁ সবসময়ই যে টেলিভিশন দেখা এইগুলো তো ঠিক নয় বাচ্চাদের পক্ষে কিন্তু সংবাদপত্র পড়াটা প্রত্যেকেরই ভালো ওই জন্য আমি চাইছিলাম যে ওইটা হলে ওদের একটা হুম ইচ্ছা আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেটাও আমার পাশাপাশি তো সবসময় আমার পক্ষে সেটা সম্ভব নয় পাওয়াটা হয়ত তা আপনাদের বিজ্ঞাপন দিলেই তো ওটা অনেক অনেক পেয়ে যাবেন ওর জন্য তো অসুবিধা কিছু নেই বিজ্ঞাপন দিয়ে দেবেন তাহলেই দেখবেন প্রচুর লেখক লেখিকা বসে আছে দেওয়ার জন্য হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ রাখলাম